হ্যাঁ ম্যাডাম আমি সুব্রতর মা বলছি আমার ছেলে এই যে দেখুন না খেলতে খেলতে হাঁটু ছিঁড়ে গেছে ওই জন্য আমি হচ্ছে ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাই ওই টিফিনের সময় আমি তো ম্যাডাম গিয়ে দেখছি ওখানে যে ওরকম হয়ে আছে এবারে ছেলে তখন এবার কান্নাকাটি করছে তারপর দেখলাম ওই হাত পা ছিঁড়ে গেছে ওই জন্য আপনাকে ইয়ে করি হ্যাঁ পুরো পা একবারে ছিঁড়ে গেছে কেটে গেছে অনেকটা ওকে হসপিটাল নিয়ে যেতে হবে ওই জন্য আপনাকে বলছি না স্যারেদেরকে আর পাঠানোর দরকার নেই আমিই নিয়ে চলে যাব আচ্ছা আমি তাহলে আপনাকে ফোন করব আগে ওকে নিয়ে যাই হসপিটালে নিয়ে গিয়ে দেখি হ্যাঁ হাঁটুটা ছিঁড়ে গেছে বেশি আর মাথাটাও একটু কেটে গেছে ইয়ে

আমি আগে ডাক্তারবাবুর সাথে কথা বলি তার পরে আপনাকে বলব কেননা ওর দেখছি অনেকটাই রক্ত বেরিয়েছে হ্যাঁ ও একাই তো ছিল দেখলাম ওর না আমি তো টিফিনে যেয়ে দেখছি ওর ওরকম হয়ে গেছে এবারে আরও যেই সব বাচ্চাগুলো ছিল ওরা তো ভয়ে কিছু বলছে না দিয়ে তখন আপনাকে আমি ফোন করে ভাবলাম যে জিজ্ঞাসা করি ওই জন্য আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ